হ্যাঁ বলুন আচ্ছা হ্যাঁ আমার হ্যাঁ বলুন এমনিতেও আমার ওই ডেটটা বোধহয় ফাঁকাই আছে দেখুন আমার কাছে আপনি লজ ভাড়া থেকে শুরু করে পুরোটাই পাবেন প্যাকেজ ওয়াইস আপনাকে আমরা সবটাই দিতে পারি এবার আপনি বলুন আপনার প্রয়োজনীয় কি কি আছে আপনার মানে আপনার লোকজন কতজন আছে বলুন আচ্ছা সেই জন্য আপনি লজ ভাড়া নিতে চান তো তো সেই জন্য আমি আপনাকে রেকমেন্ড করব আপনি প্রিয়াঙ্কা নামে যে লজটা আছে আমাদের এইখানে সেটা নিতে পারেন কারণ বেশ জায়গা আছে অনেক এবং আপনার যেহেতু লোকজন বেশ আসবে তো তারা স্টে করবে তো সেই জন্য বেশ ভালো ডেকোরেশনের ব্যপারটা বলি আপনার কবে থেকে ডেকোরেশন প্রয়োজন সেটা একটু আমাকে জানান আচ্ছা তো আমি আপনাকে বলি গায়ে হলুদ সঙ্গীত মেহেন্দি পুরোটাই একটাই প্যাকেজ তো গায়ে হলুদের দিন থেকে যদি আমরা আপনাকে অ্যাটেন্ড করি তাহলে গায়ে হলুদের দিন আপনার বাড়ি ডেকোরেশান হবে যেটা মানে ডেকোরেশন থাকবে মানে হলুদ গাঁদা ফুল দিয়ে হলুদ কালারের নেটের ওড়না গাঁদা ফুল দিয়ে পুরো সম্পূর্নভাবে ডেকোরেশন করে দেবে আমার লোকেরা আর ফটোগ্রাফির ব্যাপারটা আপনি এটা বলুন আপনি ভিডিও শুট চান না ফটো মানে নর্মাল ফটো শুট সেই হিসাবে আমি দুটো করতে এক লাখ আশি হাজারের মতন ধরে নিন প্যাকেজ ওয়াইস হ্যাঁ এটা বলি আপনি যেহেতু বললেন আপনার লোকজন বেশ অনেকই আছে তো সেক্ষেত্রে ভালো হয় যদি আপনি বুফে সিস্টেমটা করেন কারণ আপনি ভেজ নন ভেজ দু টাইপেরই জিনিসপত্র রাখবেন স্নাক্সের ক্ষেত্রে তো সেক্ষেত্রে আমার মতামতে বুফেটা করা শ্রেয় হবে এবার তার মধ্যে ধরে নিন স্ন্যাক্সের মধ্যে থাকল চিকেন পকোড়া ভেজ পনিরের কিছু আইটেম বেবিকর্ন কিছু আপনার কিছু হার্ড ড্রিংকস কিছু সফ্ট ড্রিংকস তারপরে থাকবে মেন কোর্স হ্যাঁ হ্যাঁ আমাদের প্যাকেজের মধ্যে ব্রাইডাল মেকাপের ইয়েটাও পড়ে তো আপনি যদি ওটা হায়ার করতে চান তাহলে আমাকে বলুন আমাদের এখান থেকে আপনাদের মেকাপ আর্টিস্টকে হায়ার করতে পারেন পুরো মিলিয়ে আপনার প্যাকেজ পড়বে পাঁচ পাঁচ থেকে সাত লাখের কাছাকাছি ধরে রাখুন সেটা পড়বে আপনার আমাদের এই চিত্রা আসানসোল এখানে বেশ বড়সড় স্পেস অনেকটা পাবেন আপনার ফুল ম্যারেজের মানে যে পুরোপুরি রিচুয়াল থাকে সব সম্পূর্ণ হয়ে যাবে মানে কোনো প্রব্লেম হবে না হুম ঠিক আছে